আমার এলাকায় কাছাকাছি মন্দির বলতে গেলে জটারদেউর মন্দির খুবই একটি বিখ্যাত মন্দির একটা ঐতিহাসিক মন্দির কেন না এই মন্দিরটি বহু পুরানো আর আদি গঙ্গার তীরে এই মন্দির আর এই মন্দির তৈরী হয়েছিলো ইতিহাস থেকেই জানা যায় যে চন্দ্র বংশের রাজা জয়চন্দ্রের আমলে এই মন্দির না কি তৈরি হয়েছিলো তো এই মন্দিরে সারা বছর বিভিন্ন রকম উৎসব হয় যেমন চড়ক পুজোর সময় এই মন্দিরে খুবই উৎসব হয় প্রচুর লোকের সমাগম হয় আবার হয় শিবরাত্রিতে এই মন্দিরে খুব বড়ো উৎসব হয় সব থেকে বেশি লোকের ভিড় হয় বা বিভিন্ন জায়গা থেকে লোক এখানে বেড়াতে আসে এই মন্দিরে মিলিত হয় যেটা হল দোসরা বৈশাখ তখন এই মন্দিরের মহোৎসব হয় আর তখন একটা বিশেষ জিনিস দেখার জন্য অনেকেই আসে এখানে যেটা হল ঘোড়া দৌড় প্রতিযোগিতা ঘোড়া দৌড় প্রতিযোগিতাটা তখন খুব আকষ্যণীয় জিনিস একানের সব বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে ওই ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন রকমভাবে সবাই আনন্দ করে প্রচুর ভিড় তখন যে কত লোক এখানে আসে এছাড়াও আছে আমার এলাকায় কাছাকাছি ঐতিহাসিক স্থান বলতে গেলে লর্ড ক্যানিং হাউস লর্ড ক্যানিং হাউসও তৈরী হয়েছিলো লর্ড ক্যানিংয়ের সময়েই লর্ড ক্যানিং হাউসটি আছে ক্যানিং রেলওয়ে স্টেশন থেকে দু কিলোমিটার গেলেই লর্ড ক্যানিং হাউস আমি ওই জায়গাগুলো আমার এলাকায় যেহেতু আমি ওই জায়গাগুলো সবই পরিদর্শন করেছি আর অনেক দূর দূর দূরান্ত থেকে লোক আসে তারাও পরিদর্শন করছেন